বলছিলাম তাহলে পয়লা জানুয়ারি পিকনিক কোথায় যাওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা কতদিনের প্রোগ্রাম আচ্ছা কতজন যাওয়া হচ্ছে তাহলে আমাদের অফিসের সবাই হ্যাঁ তারপর কি কি প্ল্যান করা হয়েছে হ্যাঁ হ্যাঁ বলছিলো সকালে নাস্তা হবে দুপুরে আবার লাঞ্চ হবে তারপর বিকালবেলায় কোথায় নাকি ঘুরতে যাওয়া হবে আচ্ছা তাহলে তো আরো ভালো হয় হ্যাঁ ওরকমই প্ল্যান করাটাই হবে তাহলে সকালবেলার নাস্তা খরচটা কিন্তু হ্যাঁ হ্যাঁ সকালে সকালে লুচি থাকবে আলুর দম থাকবে আর ডিম থাকবে আরোও পাউরুটি থাকবে পেট খারাপ যেন না হয় কারোর দূর পর্যন্ত অনেকদূর

ভাত ডাল আর মাটান আর চাটনি আর পাঁপড় এই আর পানি আর মিষ্টি এইগুলো এইগুলো তো প্রধান আমাদের বাঙালি খাবার এইগুলো ছাড়া চলবে না আর আপনার কোনো সাজেশন থাকলে বলুন তাহলে কি কি করা যেতে পারে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পায়েস দই তো রাখতেই হবে এই গরমকালে দইটা না রাখলে হ্যাঁ আর হ্যাঁ আর চাটা তো থাকবে হ্যাঁ আর আরেকটা মেইন যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের একটাতো একটা খরচ হবে সেই খরচের পয়সাটাও কিন্তু আমাদের অবশ্যই তুলতে হবে সে টাকাটা আচ্ছা আচ্ছা তো কত করে মানে আদায় করা হচ্ছে আচ্ছা আমাদের তো আট হাজার টাকা বেতনই তাও বারোশো টাকা নিলে তো মানে পকেট শূন্য হয়ে যাবে আপনার কি মনে হয় বারোশো টাকা দিয়ে ভালো হবে হ্যাঁ তাছাড়া হলদিয়া তো অনেকটাই দূর ভালোই হবে যাই হোক অনেকদিন ঘুরে আসাও হবে হ্যাঁ আমিও যাব সঙ্গে আমার কয়েকজন বন্ধু যাবো বলছিল তো বলি এটা অফিসিয়াল যেহেতু আমাদের পিকনিক ঘুরতে যাওয়া তাহলে তো হয়তো যারা বাইরের তাদেরকে নিয়ে যাওয়া হবেক নাই তো যাই হোক হ্যাঁ নিয়ে যাওয়া হবে আচ্ছা আর বাসে যাওয়া হচ্ছে না এমনি ছোট গাড়িতে আচ্ছা তা দেখা যাক পিকনিক কেমন হয় আমার পিকনিকে এই প্রথম যাওয়া আশা করি দেখি ভালো হয় তো খুবই ভালো হবে হ্যাঁ হ্যাঁ চলুন দেখি হ্যাঁ